হ্যালো হ্যাঁ আপনাদের কাছে তো একটা আমরা নোটিস পাঠিয়েছিলাম যে নাচের জন্য তো আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তো আপনাদেরকে তো আগেরদিন আগেই নেমন্তন্ন পাঠানো হয়েছিল এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য হ্যাঁ তো হ্যাঁ তো আপনারা হচ্ছে যে কতজন কি আসতে পারবেন বা মানে ঠিকঠাক সবাই মিলে কতজন নাচ করতে পারবেন একটু যদি বলতেন ভালো হত আচ্ছা মানে অনেকগুলোই ডান্স আপনারা করবেন আচ্ছা বিভিন্নভাবে আচ্ছা আচ্ছা আচ্ছা মানে ধরুন একটু টাইমটাও বেশি লাগবে তাহলে আপনার প্রোগ্রামটাও অনেকটা কন্টিনিউ করতে পারবো তো আচ্ছা বেশ ঠিক আছে আর হচ্ছে আমার একটা জানার দরকার ছিল যে আপনারা না গানের ঐ ডিস্কটা মানে পেনড্রাইভের মধ্যে বা গানের চিপটা যেন ঠিকভাবে রেডি করে রাখেন অনেকগুলো গানের নাচ হবে তো হুম নাহলে হ্যাঁ হ্যাঁ যাতে একটা অনুষ্ঠানের হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বেশ তাহলে প্রোগ্রামটা তাহলে আমাদের হচ্ছে তাহলে ওটা আগামীকালই হবে হ্যাঁ আগের কোনও ডেট কোনও চেঞ্জ হচ্ছে না আগামীকালই হবে ঠিক আছে

হুম হুম হুম